আমাদের প্রতিনিয়ত ব্যায়ামের মধ্যে থাকা উচিত কারণ ব্যায়াম করলে শরীর মন দুই ভালো থাকে শরীর সব থেকে বেশি সুস্থ থাকে এবং সতেজ থাকে যে কোনও রোগ থেকে মোকাবিলা করতে কিন্তু যোগব্যায়াম অতি প্রয়োজনীয় যোগব্যায়াম করলে আমাদের শরীরের যে জড়তা বা মনের যে একটা ভারী ভাব সেটা কিন্তু দূর হয় আমি প্রতিনিয়ত যোগব্যায়াম করার চেষ্টা করি এবং আমার ছেলেকেও যোগব্যায়াম করাই আমাদের একজন গুরু আছেন তিনি কিন্তু প্রতিনিয়ত যোগব্যায়াম করেন তিনি যোগব্যায়ামের মাধ্যমে একটা লোহার রডকে বাঁকিয়ে সোজা বাঁকিয়ে দিতে পারে সোজা রডকে কিন্তু তিনি আবার নাক দিয়ে জল নিয়ে মুখ দিয়ে বার করতে পারেন এরকম বিভিন্ন রকম জিনিস রয়েছে তিনি সেগুলো কিন্তু খুব সহজেই করে ফেলতে পারেন প্রতিনিয়ত যোগব্যায়ামে অভ্যাসে থাকার জন্য তিনি এছাড়াও এত সুন্দর যোগব্যায়াম করেন সে যোগব্যায়ামগুলো দেখার মতন যোগব্যায়াম করে অনেক সময় অনেক রোগ বড় বড় রোগ ব্যাধি থেকে কিন্তু আমরা উপকার পাই যেমন কিছু মানুষের রয়েছে হঠাৎ করে চলতে চলতে তাদের পায়ে অবশ হয়ে যায় সে পা কিন্তু বাড়িয়ে আর চলতে পারে না সে যদি প্রতিনিয়ত যোগব্যায়াম করে বা ব্যায়ামের মাধ্যমে সে কিন্তু সে আরাম সেই অসুবিধা থেকে সুবিধা পায় আমাদের কাছে কিছু দিন আগেই একটা মানুষ এসেছিলেন তিনি হঠাৎ বসে থাকতে থাকতে মুখটা হঠাৎ তার বেঁকে যায় বেঁকে যাওয়ার ফলে তার একটা স্ট্রোকের মতন হয় আমাদের যিনি স্যার ছিলেন তিনি বললেন ওনার স্ট্রোকের মতন হয়েছে তেনাকে তিনি কিন্তু হঠাৎ তাকে শুইয়ে বিভিন্ন রকম ব্যায়ামের মাধ্যমে তার অনেকটাই আকার ভঙ্গি পাল্টে দেন এবং তিনি প্রতিনিয়ত তেনাকে চেষ্টা করেন যে স্যারের কাছে আসার এবং ব্যায়াম করার এবং স্যার যতদিন আমাদের বলেন যে স্যারের কাছে না যেও আমরা প্রত্যেক দিন বাড়িতে সূর্য প্রণাম প্রাণায়াম মৎস্যাসন যোগাসন বিভিন্ন আসনগুলো আমরা যেমন ঘরে করি এবং যোগব্যায়ামের যে বিভিন্ন উপকারিতা আছে সে উপকারিতাগুলো আমরা যেমন অনুভব করি প্রতিনিয়ত আমরা ভোরবেলা উঠে একটা ঘণ্টা অন্তত যোগব্যায়ামে বসি এবং যোগব্যায়াম করার ফলে আমাদের শরীরের যে অতিরিক্ত ফ্যাট বা মেদ সে মেদ কিন্তু কমেছে আমার ছেলের টনসিলের ধাত ছিল সাইনাস আছে কিন্তু সে প্রতিনিয়ত যোগব্যায়াম করার ফলে সেটা থেকে কিন্তু অনেকটাই উপকার পেয়েছে শুধুই ঠান্ডা লেগে যেত সে ঠান্ডা লাগাও কিন্তু আর নেই আমার শরীরে ঠিকমতো ভালো জোশ ছিল না সব জায়গাতে হট করতে ব্যথা হয়ে যেত বেশি কিন্তু হাঁটাচলা করলে পায়ের গোড়ালিতে ব্যথা হতো হাঁটুতে ব্যথা হতো কিন্তু আমরা প্রতিনিয়ত যোগব্যায়াম করি এবং আমাদের স্যার কিছু ব্যায়াম দেখিয়েছেন সেই ব্যায়ামগুলো করার ফলে আমাদেরকে আমার কিন্তু সে ব্যথাগুলো কিন্তু আর হয় না যার ফলে আমরা প্রতিনিয়তই কিন্তু ব্যায়াম করি এবং ব্যায়ামের উপকারিতাগুলো অনুভব করি আমরা কেন আমরা ছাড়াও আমরা চাই প্রত্যেকেই যেমন প্রতিনিয়ত এক ঘণ্টা অন্তত সকালবেলা উঠে ব্যায়াম করা উচিত যোগব্যায়াম যোগব্যায়ামের মাধ্যমে কিন্তু অনেক রোগ ব্যাধি দূর হয়